আগে ছিল আমাদের হাতে একটি কিপ্যাড অনুন্নত ফোন বর্তমান পরিস্থিতিতে আমাদের রয়েছে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সেই স্মার্টফোনের মাধ্যমে আমরা সমস্ত কিছুই করতে পারি যা আমরা কিপ্যাড ফোনের মাধ্যমে করতে পারতাম না কিপ্যাড ফোনে শুধু মাত্র কল বা এসএমএসই করা যেত কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আমাদের যখন যা ইচ্ছে দেখতে বা শুনতে সেগুলি আমরা সার্চ করে ইউটিউবের মাধ্যমে বা আরো অন্যান্য ওয়েবসাইট থেকে দেখতে পাই বা শুনতে পাই এগুলি থেকে মানুষের নান্দনিক চাহিদা পূরণ হয়ে থাকে আরো ইত্যাদি ইত্যাদি মানুষ হয়তো কোথাও নতুন জায়গায় একটি ঘুরতে গিয়েছে সেখানে সমস্ত কিছুই অজানা অচেনা কিন্তু আমরা কাউকে জিজ্ঞেস না করে এই স্মার্টফোনের মাধ্যমে অনায়াসে সেটিকে সার্চ করে ম্যাপেতে আমরা সমস্ত আশেপাশের এলাকাটিকে জানতে পারি কোথায় কিসের অবস্থান রয়েছে সেটি অনায়াসেই খুঁজে পাই এবং আগেকার নেটওয়ার্ক কাজ করতো খুবই কম তার কোন ঠিকঠিকানা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের নেটওয়ার্ক কাজ করে ফোরজি ফাইভজি আপডেটেড এখানে নেটওয়ার্কের স্পিড প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমি সাধারণত এয়ারটেল সিম ব্যবহার করে থাকি এর ডেটাপ্যাকের জন্য প্রতি মাসে আমার আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হয়ে থাকে